হ্যালো হ্যাঁ দাদা বলুন দাদা বাড়িতে একটু সমস্যা চলছে আসলে বোনের বিয়ে তো এরপর অনেক কাজ তাই তো সব কিছু আমিই একমাত্র দাদা সব কিছু একা সামলাতে হচ্ছে বুঝতেই তো পারছেন এই কদিন একটু অসুবিধা হবে ঠিক আছে দাদা আমি বুঝতে পারছি কিন্তু এই আমার অন্য দিন তো দেখুন তেমন বন্ধ হয় না কিন্তু কি করবো বলুন এখন বোনের বিয়ে তাই এ কাজটা তো আগে উদ্ধার করতেই হবে আমাকে এখন হ্যাঁ দাদা সেটা

হুম দাদা আমি

না দাদা অন্য কাউকে দেখতে হবে না আমি যাবো আমি কালকে যাবো এবং আমি চেষ্টা করবো প্রত্যেকদিনই যাওয়ার আমি তাহলে এই কদিন তো একটু অসুবিধা আছে আপনি বুঝতেই পারছেন তাহলে আমি চেষ্টা করবো সকালে যেয়ে তাড়াতাড়ি করে তেমন কাজগুলো সেরে দিয়ে আমি অন্তত চলে আসতে পারি আমি বন্ধ না হয় করবো না কিন্তু এ কদিন একটু অসুবি্ধা হবে আপনিও তো বুঝতে পারছেন দাদা কত দায়িত্ব আছে বোনের বিয়ের সমস্তটাই আমাকে একা সামলাতে হচ্ছে একটু বুঝুন ব্যাপারটা আমি যাবো প্রত্যেকদিন সকালবেলা যেয়ে তাড়াতাড়ি করে কাজগুলো না হয় সেরে দিয়ে আমি চলে

না না দাদা আমি ছুটি আর নেবো না আমি কাল থেকে যাবো ঠিক ঠিক আছে ঠিক রাখছি